পশ্চিমবঙ্গ জেলার জলবায়ু খুব সুন্দর ঋতুগুলোও খুব সুন্দর বসবাসকারী মানুষের দৈনিক জীবন কীভাবে প্রশমিত করে কারণ এখানে তো আর চাকরি বাকরি নেই দৈনন্দিন জীবনে সবাই মাঠে ঘাটে চাষবাস এবং দীনমজুর সবাই ওরকম করে বসবাস করে আর জলবায়ু ঋতু দৈনন্দিন জীবন ওইটা খুব সুন্দর শুক্তো আলুরদম মাছের ঝোল তো আছেই কেন এখানে হচ্ছে পুকুর মাছের চাষ হয় ইলিশ ইলিশ বলতে বর্ষাকালে ইলিশটা আমরা পাই কেন আমাদের তো সমুদ্র এলাকা এলাকাবর্তী নয় কেন সমুদ্র এলাকাবর্তী হলে ইলিশটা পেতাম আমরা বর্ষাকালে পাই বলতে ইলিশ বর্ষাকালে সমুদ্র থেকে উঠে এসে আমাদের পশ্চিম মেদিনীপুরে আসে আমরা অনেক দামে কিনে খেয়ে থাকি কেন কারণ ইলিশ খুব ফেভারিট এবং খুব সুস্বাদু লাগে তার জন্য আমরা বর্ষাকালে ওইটা খাওয়ার জন্য কিনে থাকি